স্থানীয় সরকারের উদ্যোগে যেমন মল্লভূম রাজা সর্বেশ্বর সিং জম্বলখন্ড এগুলো রক্ষণাবেক্ষণ করছে এবং নানা ধরনের ফুল গাছ লাগাচ্ছে যাতে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে এসে তারা আকর্ষিত হয় এবং তারা যে এসে দেখতে আসবে দূর থেকে মানুষকে থাকতে হবে তার জন্য গেস্ট হাউস বানানো বা বিশেষ তাদের জন্য শৌচালয় বানানো এসব নানা রকম কাজ স্থানীয় সরকারের সরকার করছে এবং এই যে এই পিকনিক স্পটগুলি এগুলোকে যাতে ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে তার জন্য যেই গাছগুলো বড় হয়ে যাচ্ছে সেগুলো কেটে ফেলে দিয়ে আরো নতুন করে ছোট ছোট গাছ লাগানো বা নানা রকমের ফুল বা হচ্ছে পুকুরের মধ্যে সেই জলের সিনারিও তৈরি করা পার্কে মানে জয়েস পিকনিকের স্পটের মতন তৈরি করা আর হচ্ছে এই এইখানে নানা রকম ব্যবসা বাণিজ্য মানে যাতে উন্নতি করতে পারে মানুষ আরো যেন উন্নতি হয় সেসব দিকেও নজর রাখছে এবং এখানেও অনেক হচ্ছে একটা ক ফ্যাক্টরি তৈরি হয়েছে হচ্ছে জুতোর ফ্যাক্টরি সেখানে নানা হচ্ছে ধরনের যুবসমাজ হচ্ছে কাজ করতে পারছে তার ফলে বেকারত্ব ঘুচেছে এবং মানুষের অর্থনৈতিক উন্নতিও হয়েছে এযে সরকারি দফতরগুলি এখানে নানা রকম পরিষেবা বা উদ্যোগ নিয়েছে যাতে মানুষ কীভাবে উন্নতি করতে পারে